অবশ্যই আমি আমার ছেলের শিক্ষা সম্পূর্ণ করতে চাই এবং সেটা অন্তত কমপক্ষে গ্র্যাজুয়েশান পর্যন্ত এবং এর কারণ হল মানুষের বর্তমান যুগে এই বাজারে অন্তত গ্র্যাজুয়েশান হল একটি গুরুত্ত্বপূর্ণ শিক্ষার লেভেল বা স্তর এই পর্যন্ত অন্তত পড়াশুনা করলে এবং সাথে কিছুটা কারিগরি প্রশিক্ষণ থাকলে কাজ পেতে সুবিধা হয় এবং জীবন জীবিকা রুটিরুজি ইর ক্ষেত্রে খুব সাহায্য করে নাহলে সেটা শেষে এবং পরে ভবিষ্যতে সেটা অসুবিধাজনক হয়ে পড়তে পারে ফলে কারও ক্ষেত্রেই গ্র্যাজুয়েশান অন্তত করা বাধ্যতামূলক এবং জরুরি সাথে হাল সহকারী প্রশিক্ষণ হিসাবে বিভিন্ন শিক্ষা যেমন কম্পিউটার ইত্যাদি শিক্ষা নেওয়া প্রয়োজন